হ্যাঁ বলুন কে বলছেন কী চাই আরে আমার তো ট্যাক্সি আছে কটা ট্যাক্সি লাগবে আপনার ঠিক আছে ঠিক আছে বকখালি আপনার যত জায়গা আছে সব ঘুরে দেখিয়ে দেব কিন্তু আপনারা ক জন আছেন প্যাসেঞ্জার

আচ্ছা আর মহিলা আছেন নাকি ঠিক আছে নিন বকখালির যাবতীয় যা জায়গা সবকিছু ঘুরে দেখিয়ে দেখিয়ে দেব কিন্তু আপনি রেটটা ঠিকঠাক জানেন তো না জানেন না আমি আপনাকে বকখালির সমস্ত স্পট দেখিয়ে দেব সমস্ত জায়গা দেখিয়ে দেব আপনার কাছে আমি নেব সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশ টাকা অনলি তার মধ্যে আপনি যদি জানতে চান কোথায় কোথায় নিয়ে যাব আপনি কি শুনতে চান কোথায় কোথায় ঘুরবেন দেখুন দেখুন ওখানে সমুদ্র আছে সমুদ্রের ধারে নিয়ে যাব আপনাকে সেখানে আপনি এনজয় করবেন ফুর্তি করবেন ঠিক আছে যা খুশি করবেন টোটাল ছাড় সেখানে তারপরে আছে মৌসুনি আইল্যান্ড আছে হেনরি আইল্যান্ড আছে বেনফিশ যেখানে মাছ টাছের সমস্ত কিছু কারবার হয় ওখানে গেলে সেখানে মাইণ্ড টোটাল ফ্রি হয়ে যাবে আপনার মাছ দেখে আপনি হাব্বা খেয়ে যাবেন ফেরির ঘাট আছে মেজর সাহেবের বাড়ি আছে আপনি কোথায় যেতে চান না সব জায়গায় যেতে চান আপনি বলুন তাছাড়া সাইটসিয়িং তো গাদা আছে সে সমস্ত জায়গা কোন জায়গা আপনি যেতে চান আরে দু দিন হ্যাঁ বলুন হ্যাঁ আপনি থাকতে চাইছেন তাই তো এসে থাকতে চাইছেন নাকি এখানে খুব ভালো হোটেল আছে একটা বুঝলেন হোটেলটার নাম হচ্ছে নাইটিঙ্গেল হোটেল আপনি যদি চান আমি আপনাকে জিপিআরএস পাঠিয়ে দিচ্ছি সেই জায়গায় আপনি জিপিআরএস ধরে চলে যাবেন যেয়ে আমার নাম বলবেন বললে আপনার জন্য তিরিশ পার্সেন্ট ডিস্কাউন্ট করে দেবে ঠিক আছে কারণ আমি তো সমস্ত যাত্রীকে নিয়ে যাই সেই হোটেলে এবং ব্যবহারও খুব ভালো আপনি সেখানে থাকতে পারেন দু দিন পাঁচ দিন থাকতে পারেন বিলও কম নেবে রুমও খুব সুন্দর আয়েস করবেন বুঝলেন হ্যাঁ হ্যাঁ ঠিক মৌসুনি আইল্যান্ডটা খুব একদম দারুন ফ্যান্টাসটিক জায়গা একদম অসাধারণ আনা যায়নি বলতে যেগুলো আপনার বাড়িতে আ্যকোরিয়ামে যদি বলেন কিছু মাছ রাখবেন ঠিক আছে আ্যকোরিয়ামে মাছ খেলবে তাহলে হয়ত যে সমস্ত মাছ সমুদ্রের মাছ সমুদ্রের মাছ যেগুলো খুব স্টাইলিশ দেখতে আপনি দু চারটা অনেকভাবে অনেকভাবে নিয়ে আসতে হয় অক্সিজেন টক্সিজেন দিয়ে আপনি যদি বলেন আনব তাহলে পারমিশন করাতে হবে পারমিশন করে আপনি নিয়ে যেতে পারেন

হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হুম বুঝতে পেরেছেন

আরে সাইটসিয়িং আপনাকে তো বলা হল সাইটসিয়িং আপনার জন্য দু দিন ধরে ট্যাক্সি ঘোরাব আপনাকে তো বলছি আপনি যেখানে যেতে চান সেখানে নিয়ে যাব আপনি যেখানে যেতে চান ওখানে বৈশিষ্ট্য বলতে আপনার দ্বীপটা খুব সুন্দর মানে ওখানের যে প্রকৃতিটা সে প্রকৃতিটা খুব সুন্দর বিভিন্ন রকম কারুকার্য করা আছে আগেকার মানুষরা সব করে রেখেছে এবং এখন সেটা আরও লেটেস্ট ভাবে নতুন ভাবে হয়েছে বিভিন্ন রকম জিনিস পৌরাণিক জিনিসকে তুলে ধরেছে এখন এই দ্বীপটার মধ্যে বিভিন্ন স্ট্যাচু হ্যান ত্যান সমস্ত কিছু আছে বুঝতে পেরেছেন আপনি কি ছবি দেখতে চান আমি তাহলে আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনার নাম্বারে ঠিক আছে আপনি তাহলে এই কথাই রইল তাহলে আপনি আমার গাড়িতে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে নিন আছে রাখা যাক